আমার পাখি দেখার অ্যাডভেঞ্চার থেকে আমার মজার মজার গল্প স্মরণীয় আছে যেমন আমি একবার পাহাড়ি এলাকায় অ্যাডভেঞ্চারে গেছিলাম তখন আমি পাখি দেখার অ্যাডভেঞ্চারটি অনুগ্রহ করেছিলাম তো যখন আমি অ্যাডভেঞ্চারে গিয়েছিলাম তখন বিভিন্ন ধরনের পাখি দেখেছিলাম যেমন চিল ঈগল ময়ূর বাজ পাখি উট পাখি ইত্যাদি এ সমস্ত পাখিগুলি আমি দেখেছিলাম সেই দৃশ্যগুলো আমার আজও আমার স্মৃতি হিসাবে মনে আছে